কীভাবে খেলাধুলো দিয়ে গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হয়েছে বলতে গ্রামীণ এলাকার দিক থেকে বলতে গ্রামের দিকের সব সময় খোলামেলা জায়গা গ্রামের ছেলেরা ভালো খেলতে পারে এবং সবাই একসাথে খেলাধুলো করে আর শহর দিকে ছোটো জায়গা থাকে সেখানে কোচ করে খেলা শেখাতে হয় এবং গ্রামের দিক থেকে বলতে গেলে আর শহরের দিক থেকে বলতে গেলে গ্রামের ছেলেদের একটু বুদ্ধির বিবেক বেশি হয় কারণ তারা খোলা মেলা জায়গায় খেলাধুলো করে আর যেমন গ্রামের দিকে খেলা হলে ধরো কোথাও টুর্নামেন্ট হচ্ছে সেখানে গ্রামের ছেলেরাই অংশগ্রহণ করতে পারে এবং অনেক সময় খাবারেও খেলা হয় অনেক সময় টাকাও খেলা হয় অনেকে খেলা জিতে টাকা উপার্জন করতে পারে তার জন্য খেলা করে অনেকে আবার খাবার উপার্জন করতে পারে তার জন্য খেলা করে তারপর গ্রামের দিকে খোলা মেলা জায়গায় খেলাধুলো করতে অনেকটাই শান্তিভোগ হয় এবং মজাদার হয় যেটা শহরের দিকে হয় না শরের দিকে কোচ ধরে খেলা শেখাতে হয় শেখানো হয় সেখানে ছোটো জায়গা থাকে এবং সেখানে অতটাও মজাদার হয় না যেটা গ্রামের দিকে হয় গ্রামের ছেলেরা যেমন সবাই একসাথে খেলাধুলো করে সবাই একসাথে মিলেমিশে থাকে সেটা শহরের দিকে হয় না আর গ্রামের ছেলেদের তখন খেলা এমনভাবে ফুটে ওঠে যে শরের দিকে সেরকম ফুটে উঠতে গেলে দেরি হয়ে যায় আর শহরের দিকের থেকে গ্রামের দিকের ছেলেরা খেলাধুলাও ভালো করতে পারে এবং খেলাধুলো ভালো শেখে এবং তাদের মস্তিষ্ক ব্রেন বুদ্ধি সবই ভালো থাকে এবং শরীর শরীরের দিক থেকে বলতে গেলে ফুটবল খেলা এমন একটা জিনিস যেটা খেললে শরীর মন মস্তিষ্ক সবই সুস্থ থাকে এবং ক্রিকেট খেলাও হয় গ্রামের দিকে খোলামেলা জায়গায় মাঠে এবং শহরের দিকে এরকম ওরকম খোল মেলা জায়গা এবং বড়ো জায়গা নেই যেটা গ্রামের দিকে থাকে তারপর যেমন গ্রামের দিকে ছেলেরা খেলাধূলা জায়গায় ক্রিকেট খেলে তখন সেটা সবাই একসাথে খেলে বলে তাদের ব্রেন মস্তিস্ক এবং মন সবই ভালো থাকে এবং খুশি থাকে যেটা শহরের দিকে একটা বদ্ধ ছোটো জায়গায় হয় না